আমার গ্রামে ব্যবসা করা হয় বলতে আজকাল গ্রাম্য পুরোপুরি আর সেই অবস্থায় অবস্থার গ্রাম বলা যায় না সব গ্রামও আজকাল সেখানে ব্যবসাও হয় চাষও হয় ভালো পিচের রাস্তা কারেন্ট সব রকম সুবি সুযোগ সুবিধা পাওয়া যায় বর্তমানে তবে গ্রামে কিছু মানুষ আছে তারা চাষবাস করেন সেগুলো তাদের সব্জি টব্জিগুলো বিক্রি করেন অনেকে আছে ধান চাষ করেন তারা সেগুলো বিক্রি করেন অনেকে জলের ব্যবসা করেন অনেকে কাপড়ের দোকান আছে এরকম বিভিন্ন রকম কিছু অনেকে পোল্ট্রি মুরগির ফার্ম আছে তো সেগুলো ওই রকমভাবে মানুষ ব্যবসায় নিয়োজিত আছে আমার গ্রামের লোকজন তো আমাদের গ্রামে ব্যবসা হয়